হ্যাঁ আমি একবার আমি নাচ শেখানোর সুযোগ পেয়েছিলাম মানে আমার একটা মামা তো বোনের বিয়ে ছিল তার জন্য আমি আমার মেয়ে সহ আমার বোনের মেয়ে আমার ভাইঝি ওদেরকে আমি তিন চারজনকে নাচ প্র্যাকটিস করিয়েছিলাম মানে মুখে থুবড়ো যখন মানে গায়ে হলুদের পরে আমাদের একটা অনুষ্ঠান হয় রাত্রেবেলায় সেই অনুষ্ঠানটাতে নাচ করার জন্য আমি ওদেরকে এক মাস জুড়ে নাচ প্র্যাকটিস করিয়েছিলাম সেই কাজরা রে কাজরা ওই গানটাতে তারা কালে কালে ন্যায়না খুব সুন্দরভাবে ওদেরকে নাচ শিখিয়েছিলাম তো ওরা নাচটা খুব সুন্দরভাবে করেও ছিলো এমনকি সবাই নামও করেছিলো কী তোদের নাচটা খুব সুন্দর হয়েছে রে কে শিখিয়েছে তোদেরকে তখন আমার নামটা করেছিলো কি জয়নাব দি আমাদেরকে নাচ শিখিয়েছে শিখিয়েছে আমার মেয়ে বলছে আমার মা শিখিয়েছে তো মানে এইটা খুব ভালো লেগেছিলো আমাকে আমি নাচটা শেখানোর পর ওরা যে সফলভাবে নাচটা করতে পারলো এবং পাঁচটা লোকের মানে দৃষ্টি আকর্ষণ করলো চোখে ভালো লাগলো আর কি তার জন্য আমাকে খুব ভালো লাগে ওই অভিজ্ঞতা ভোলা যায় না তবে এখনও কোনো বিয়ের সাজের অনুষ্ঠান হলে আমার মেয়েকে আমি শেখাই মাঝে মধ্যে এরকমভাবে নাচ করবি এই গানটাতে এরকমভাবে নাচ করবি দেখবি ভালো লাগবে আর কি এই